রাজ্য গ্রাম অঞ্চলে প্রধান ধর্মীয় নেতা বা ব্যক্তিত্ব যারা দেখায় তারা সাধারণত কখনও রাজনীতি হয় কখনও ধর্মীয় নেতা হয় ধর্মীয় নেতা ধরুন আমাদের হিন্দুদের গুরু দেবতা বা কোনও সন্ন্যাসী আবার মুসলিমদের ইমাম আমাদের আবার হিন্দুদের পুরোহিত এই রকম ধরনের অনেক মানুষ থাকে যাদের কথায় গ্রাম অঞ্চল ওঠে বসে এরা ধরুন এমন ধর্মীয় কথা বলে দেয় তারা যেটা আমাদের মানতে হয় কারণ এইখানে দেখেছি অনেক মানুষেরই কিছু হলেই অনেক ধর্মীয় নেতা বা ব্যক্তিত্বরা বলে যে এনাকে বশীকরণ করেছে এনাকে ওষুধ করা হয়েছে এরকম ধরনের অনেক রকমের কথা তারা বলে থাকে তো সেই জন্য তখন তারা কী করে তাদের সুবিধা মতো বলে যে এইখানে নিয়ে আসবে তাহলে আমরা সারিয়ে দেব তো সেখানে নিয়ে গিয়ে সেখানে সারানো হয় এই রকম বা যারা রাজনৈতিক নেতা থাকে তারাও কিন্তু অনেক ধরুন নিজেদের স্বার্থই সব সময় নিজেরা বোঝে বা অ্যাকচ্যুলি মানুষ হয়ই স্বার্থহীন অনেক মানুষ হয় ভালো অনেক মানুষ প্রায় মানুষটাই কিন্তু খারাপই হয় ভালো মানুষ খুবই কম দেখা যায় তো সেই জায়গায় দাঁড়িয়ে যে ধর্মীয় গ্রাম অঞ্চলে এগুলো বেশিই দেখা যায় যে সেখানে কিন্তু কোনও পুরোহিত বা কোনও সন্ন্যাসী বা কোনও ইমাম এদের কথাগুলোই কিন্তু বেশি মূল্য দেওয়া হয় এনারা যা বলেন তাই কিন্তু সেখানে সবাই অক্ষরে অক্ষরে পালন করে কিন্তু শহরের দিকে সেইটা হয় না শহরের দিকে সবাই নিজেরা নিজের মতন মতে চলে কিন্তু গ্রাম অঞ্চলে সবাই নিজের মতে চলতে পারে না সবাই একটা করে এ অসুবিধা থাকে তারা তাদের জিজ্ঞাসা করে যে আমাদের কী লাগবে একটা অন্যরকম সমাজ নিয়ে তারা চলতে পছন্দ করে উন্ননীয় সমাজ নিয়ে তারা চলেও থাকে তাদের আদেশটাই তাদের কাছে একদম গণ্যমান্য হয়ে দাঁড়িয়ে যায় তো এই রকমই হচ্ছে গ্রাম অঞ্চলে ধর্মীয় নেতাদের ভূমিকা